প্রযুক্তি বা টেকনোলোজি অনেকভাবে আমাদের সাহায্য করে আমরা ঘরে বসেই অনেক কিছু ইনফর্মেশন বার করতে পারি গুগল থেকে তা প্রযুক্তি প্রযুক্তিতেই আমরা পড়তে পারি ইউটিউব থেকে আমরা অনেক পড়াশোনাও করতে পারি আমরা ঘরে বসেই অনেক কিছু কেনা কাটি করতে পারি যেমন অ্যামাজন আছে তারপরে ফ্লিপকার্ট আছে ওখান থেকে আমরা অনেক কিছু জিনিসও কিনতে পারি তারপরে আমি আমরা ঘরে বসেই এই খাবারও অর্ডার করতে পারি জোম্যাটো থেকে আমরা ঘরে বসেই জব জবের ব্যাপারে খুঁজতে পারি এই কোথায় কোথায় জব বেরিয়েছে আমরা ঘরে বসেই জব ফিলও ফিল আপও করতে পারি অ্যাপ্লিকেশানগুলো আমরা ঘরে বসেই আমাদের ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড সব ঘরে বসেই আমরা বানাতে পারি প্রযুক্তি আমাদের এ কাছে এসে অনেক হেল্প করেছে আমাদের আমাদেরকে